কৃষক বা বাড়ির পেছনে করা পোলট্রির পালনকারীরা যেভাবে তাদের কাজের জন্য মুরগি সঠিক জাত নির্বাচন কোর করবেন সেটা আমাদের এখানে আমরা আমাদের এখানে অনেক রকমের পোলট্রি চাষ করা হয় সেখান থেকে একটা পোলট্রি আছে কোম্পানির পোলট্রি সেটা খুব ভালো আমাদের এখানটায় যারা চাষ করে আর কি যদি বা আমি কখনও পোলট্রির ফার্ম খুলতে চাই অবভিয়াসলি আমি সবাইকে জিজ্ঞাসা করে নেব যে কোন জাতের পোলট্রি কেমন জেনে এই জাতের পোলট্রিটা ভালো কী মন্দ আশেপাশে সবার থেকে আমি শুনে নিয়েই তার পরে আমি চাষ করব এই আর কি ভালো জাতের পোলট্রি সবাই তো বলবে যে এ এটাই ভালো মানে ওই পোলট্রিটাই ভালো আর কি আর যেসব আছে উপলব্ধ সমস্ত বৈচিত্র্য যেগুলো আছে সেগুলো তো আছেই যেমন আমাদের এখানটায় পোলট্রিগুলো যে কোনো অনেক রকমের পোলট্রিই আছে তার মধ্যে একটাই উপলব্ধ আছে সেটা হলো বলে একটা পোলট্রির কোম্পানি আর কি ওই কোম্পানির পোলট্রিগুলো খুবই জাতে মানে সব দিক থেকেই ভালো সবাই বলে আর কি আর যেটা আছে আমরা এভাবেই শেষ করব যে কোন পোলট্রিটা ভালো এবং কোন পোলট্রিটা ভালো না আমার কাছে এটুকুই বলার আমি আর এর থেকে বেশি বলতে পারছি না